হ্যাঁ অন এখন অনেক পরিবারেরই মানুষ রয়েছে যাদের এর পরিবার পরিবার পুরোপুরি কৃষিকাজের সঙ্গে যুক্ত থাগলেও তাদের পরিবারের সন্তানেরা সেই কৃষিকাজ করতে যেতে চায় না যেমন আমার বাবা কাকা জেঠ্যুরা তারা কৃষিকাজ স পুরোটাই কৃষির উপরই নির্ভর করে কিন্তু আমার ভাই দাদা তারা কিন্তু সেই কৃষিকাজের সঙ্গে নিয়োজিত হয়ে থাকতে চায় না তারা এক তারা এখন বেছে নিচ্ছে এ তারা প্রাইভেট কোনো জব বা স বা অন্য কোন ব্যবসা কিন্তু তারা কৃষিকাজের সঙ্গে নিয়োজিত হওয়া বেছে নিচ্ছে না বেছে বে বেছে নিচ্ছে কারণ ওন তারা তারাও ভাবছে যে কৃষিকাজ করে কৃষি কৃষি উৎপাদনটা অনেক কঠিন কাজ আর বা কৃষিকাজ করে তার কোনো লাভও হবে না কিন্তু আমার বাবা কাকুরা মনে করে যে যে কৃষিকাজ না করলে মানুষ খেতে পাবে না ফ মাঠে যদি না ফসল ফলে তাহলে আমরা খাব কী এটা ভেবে তারা কৃষিকাজ করে কিন্তু বাবা আমার দাদা ভায়েরা সেটা ভাবে না তারা ভাবে যে কৃষিকাজ করে কোনো লাভ নেই এই আমরা অর্থ উপার্জন বাইরে থেকে করে আমরা যে ফসল মানে চাল যেটা দরকার সেটা কিনে নিতে পারবো কিন্তু এ বিষয়ে আমার ধারণা যে কৃষিকাজটাও করতে হবে বাইরে ব্যবসা বা প্রাইভেট কোনো জব করার সাতে সাতে এ কৃষিকাজটাও করতে হবে কারণ ওন কৃষিকাজ না করলে আমাদের আমরা এখানে ফসল উৎপাদন করলে আমাদের ফসল আমরা খেয়েও আমরা বাইরের বাইরে পাঠাচ্চি ই বাইরের দেশের মানুষও খেতে পাচ্ছে যেখানে চাষবাস হয় না হ্যাঁ কৃষির গুরুত্ব তো রয়েছে কেন না কৃষি ফসল না ফলালে মানুষ ঠিক মতনভাবে খেতে পেতো না আ আমরা যদি ফসল না ফলিয়ে আমরা যদি বলতাম সবাই কিনে খাব সেই ক্ষেত্রে কিন্তু ফসলের দাম অনেক হয়ে যেত আগুন ছোঁয়া হয়ে যেতো যে যাখে আমরা ছুঁতে পারতাম না দাম দিয়েও কিনতে পারতাম না সেই দিক থেকে মনে হয় কৃষি কৃষির গুরুত্ব অনেক রয়েছে এ কৃষিকাজ করার করতে হবে